হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা আমাদের কালেকশান তো অ্যাভেলেবল আছে আপনি কোনো ব্র্যান্ডেড জিনিস নিতে চান কি সেটা আপনি বলুন এটা তো আমাদের সব কিছু সব সময় অ্যাভেলেবল থাকে আর ওয়েস্ট বেঙ্গলে পুজো যখন তো অ্যাভেলেবেল আছেই আপনি একবার এসে ঘুরে দেখে যেতে পারেন হ্যাঁ হ্যাঁ একদম পাওয়া যাবে বাচ্চাদের ব্রান্ডেড জিনিসও পাওয়া যাবে সফট পাওয়া যাবে আপনার একদম লিলেনের জিনিসও পাওয়া যাবে আপনি আসতে পারেন এখন মানে বন্ধের দিন বলতে আমাদের সানডেতে মোটামুটি হাফ ডে স বন্ধ থাকে কিন্তু এখন তো অকেশান চলছে এখন কোনো বন্ধ সেভাবে থাকবে না আপনি যখন ইচ্ছা আসতে পারেন একদম একদম একদম একদম না না সেরকম কোনো অসুবিধা হবে না আপনি আসতেই পারেন হ্যাঁ সব কিছুই আভেলেবেল আছে এখানে আপনি পাঞ্জাবি কুর্তি শাড়ি তারপরে আপনার এখানে হলো বাচ্চাদের মানে ছেলে মেয়ে গার্লস সব কিছুই অ্যাভেলেবেল আছে ওকে থ্যাংক ইউ